আশ্বিন মাসের দু তারিখে আমার ছেলের জন্মদিন উপলক্ষে একটা ছোটো খাটো খাবারের আয়োজন করা হয়েছিলো সবাই বললো বাড়িতে না করে আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খাবার এনে মজা করে সবাই খাবো রান্না বান্না করতে গেলে অনেক টাইম লাগবে সবাই গল্প করতে সময় পাবো না তাই খাবারটা কিনে নিয়ে বেড়াতে গিয়ে পার্কে বসে সবাই মিলে আনন্দ করে খাবো এবং গল্প করবো সেই জন্য আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলো বিরিয়ানি এবং চিকেন কষা আমি বললাম যে বাড়িতেই তৈরি করে নাও সবাই বললো না কিনেই খাবো আমি বললাম রেস্টুরেন্টের জিনিস খুব একটা ভালো লাগে না তাদের অনেক দিনের জিনিস বললো না ওই রেস্টুরেন্টে টাটকা খাবার দেয় তাই রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে এলো কিন্তু দেখা গেলো যখন খাচ্ছি তখন খাবারটা টাটকা নয় আগের দিনের খাবার মেশা দিয়েছে বলে মনে হলো এবং খাবারটা কেমন যে কোনো স্বাদ নেই একটু গন্ধও লাগছে তখন আমরা সবাই মিলে ভাবলাম এটা টাটকা জিনিস দিচ্ছে না এতো খারাপ লাগছে কেন বিরিয়ানির স্বাদ কতো সুন্দর লাগবে কিন্তু খারাপ সেই জন্য সবাই আলোচনা করে আমরা সঙ্গে সঙ্গে দোকানে গেলাম এবং দোকানে যেয়ে দোকানের মালিকের সাথে দেখা করলাম বললাম তোমার দোকানের খাবার খুব ভালো বলে শুনেছি তাই এতোগুলো অর্ডার দিলাম এবং কিনে খাওয়ার সময় দেখলাম খারাপ এটা আবার কেমন এদিকেই তো খাদ্য দপ্তর থেকে এই সেদিনে চারিদিক চেক করে যেয়ে বলো তোমার দোকানের খাবারটা ভালো কিন্তু হটাৎ আজ এরকম হলো কেন তাই আমরা মালিকে বললাম খাবরাগুলি ফেরত করে আবার নতুন খাবার তৈরি করে দাও মালিকও ভাবলো যে সত্যিই তো কিন্তু যারা দোকানে কাজ করে তারা নাকি একটু আগের খাবার ছিলো সেটাকে মিশিয়ে দিয়েছে তাই খাবারটা গন্ধ লেগেছে মালিক তার ভুল স্বীকার করলো এবং আমাদিকে নতুন খাবার বানিয়ে দিলো সেই জন্য আমরা দোকানের মালিককে খুব ধন্যবাদ জানালাম